কোভিড নাইনটিন মহামারির সময় আমার এলাকার পরিস্থিতি অনেকটাই ভালোই ছিলো কিন্তু মাঝে মাঝে খারাপ অবস্তা হয়ে তো যে কোভিড নাইনটি হয়তো কোনো কারণে কারো হয়ে গেছে তখন আমি নিজেকে অনেকভাবে যত্নে রাখতাম সুরক্ষিত রাখার জন্য আমা আমি বা আমার পরিবারকে রাখার জন্য আমি সব সময় সাবান দিয়ে হাত ধোয়াতাম কোথাও বাইরে বেরালে মাস্ক পরাতাম বা নিজেও ব্যবহার করতাম মাক্সটা সব সময় তারপর আমি মাস্ক নিয়ে আসার পর সেটাকে সাবান দিয়ে পরিষ্কার করে কেচে ভালো করে ধুয়ে নিতাম এবং মাস্কটাকে রোদে দিতাম আর বাইরে বেরোলেই সব সময় কি সব হাত দিলে বলতাম স্যানিটাইজারি করো স্যানিটারি নিয়ে যাও হাতে করে সব সময় হাত ধুবে নাহলে বাইরে অনেক রোগ জীবাণু থাকবে বা আমি নিজেও এইভাবেই চলতাম কারণ স্যানিটারি ছাড়া আমি বাইরে যেতাম না আর বাইরের জামা কাপড়গুলো এক জায়গায় খুলে রাকতে বলতাম যে ওই জামা কাপড় একবার ব্যবহার করলে সেটা আর দ্বিতীয়বার ব্যবহার করতাম না কারণ ওইটা ব্যবহার করলে আবার রোগ জীবাণুটাও ঘুরে ধরতে পারে তাই আমি ওটাকে সঙ্গে সঙ্গে সাবান দিয়ে কেচে পরিষ্কার করে ডেটল দিয়ে ধুয়ে রোদে মিলে দিতাম যাতে আমিও সুরক্ষিত থাকি আমার বাড়ির লোকও সুরক্ষিত থাকে আমি নিজের ক্ষেত্রেও একই জিনিসই করতাম কোথাও বাইরে গেলে জুতো থেকে সব ধুতাম বা অন্য কেউ আমার সদস্য বাড়ির তাদেরকেও বলতাম যে জুতো থেকে সব কিছু ধোও কারণ রোগ জীবাণু জুতো থেকেই লেগে আসছে এমনকি অনেক অনেক সময় আমি দেখেছি আবার নিজেও করেছি আমার বাড়ির লোকের কাছ থেকেও দেখেছি যে বাড়ির লোকেরা অনেক সচেতন হয়ে চলতো সবজি থেকে সব কিছু ধোয়া হতো যেগুলো ধোয়ার জিনিস সব ধোয়া হতো যেগুলো প্যাকেটে থাকতো সেগুলো পর্যন্ত খুব ভালোভাবে ধুতাম কারণ প্যাকেটের মধ্যেও কি লেগে আছে সেটা বলা যাবে না এমনকি মাছ ডিম মাংস সেগুলোকেও খুব ভালো করে ধুতাম মাংসটাকে প্রথমে গরম জল দিয়েও ধুয়ে নিতাম যাতে তার মধ্যে যে কেটেছে তার যদি থুতু টুথু লেগে যায় তাহলে কোভিড নাইনটি যদি তার থাকে তালে আমারও হয়ে যেতে পারে বা আমার বাড়ির লোকেরও হয়ে যেতে পারে এভাবে আমি নিজেকে বা আমার পরিবারকে সুরক্ষিত রাখতাম খুব ভালোভাবে যত্ন করতাম প্রোটিনযুক্ত খাবার সব সময় খাওয়াতাম যাতে আমাদের শরীরতে ইমিউনিটি পাওয়ারটা বেড়ে যেত এইভাবেই আমি লক্ষ্য রাখতাম সব সময় তবে আমি মাস্ক আর স্যানিটাইজারই খুব ভালোভাবে ব্যবহার করতাম বা অন্যদেরকেও করাতাম সবজি থেকে বাসনপত্র থেকে সব ধুয়ে নিতাম বাইরের যে কোনো জিনিস আসলেই ঘরে ঢুকলেই তাকে ধুয়ে পরিষ্কার করে নিতাম বাইরের জামা কাপড়গুলোও পরিষ্কার করে নিতাম কারণ ওগুলোকে আমি কখনো আমার ঘরের মধ্যে ঢুকতে দিতাম না বলতাম বাইরে ফেলে রাখো আমার যখন সময় হবে কেচে নোবো কেচে একদম পরিষ্কার করে ডেটল সব সময় এটা আমি ভুল ভুল হতো না যে ডেটল জলে দুবিয়ে তবে আমি মিলতাম